আমার এলাকার দশম শ্রেণির পর বেশিরভাগই স্টুডেনদের ইচ্ছা তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে তারা তারপর উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তারা কেউ এইচ এস দিচ্ছে এইচ এসের পর গ্যাজুয়েশন করছে বিএসসি করছে এমএসসি করছে এবার কিছু যাদের যে স্টুডেন্ট যেরকম কিছ স্টুডেন্ট আছে যারা পড়াশুনায় ভালো তারা এমএসসি বিএসসি কমার্স নিয়ে পড়ছে কিছু স্টুডেন্ট আছে যারা এইচ এসের পর আর পড়ার প্রতি তাদের একাগ্রতা নেই মনঃসংযোগ হয়তো পড়াশোনার প্রতি নেই তারা এইচ এস দিয়ে কেউ চলে যাচ্ছে বিসনেসে কেউ চলে যাচ্ছে ওতেই আর্মির চাকরি পেয়ে যাচ্ছে হ্যাঁ আবার কেউ আছে যারা এমএসসি করছে বিএসসি করছে তারা হয়তো কেউ ডাক্তার হয়ে যাচ্ছে কেউ হয়তো ইঞ্জিনিয়ার হচ্ছে কেউ হয়তো আফটার লে লেকচারার হয়ে যাচ্ছে কেউ আকউনটান্ট হচ্ছে তো এবাব এবার তাকে সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে মেন তাকে শিক্ষাগতা যোগ্যতা তাকে বাড়াতেই হবে আর কেন বলতে এখানে দেখুন কেন কারণ তাকে পড়াশোনা করে তার পিছনে অর অর্থ প্রচুর পরিমাণে তাকে দিয়ে তাকে সাপোর্ট দিয়ে তাকে বড়ো করে পড়াশুনো শিখে সে তাকে তো সমাজে প্রতিষ্ঠিত হতে হবে এবার সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাকে তো চাকরি পেতেই হবে তো বেশিরভাগই ইচ্ছা স্টুডেন্টদের যে সরকারি চাকরিজীবী চাকরি পাওয়ার তো সরকারি কেউ আছে সরকারি হলে সরকারি পেয়ে যাচ্ছে কেউ আছে কিছু আছে বেসরকারি পাচ্ছে তো সরকারি হোক বেসরকারি হোক যেই হোক তাকে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে তার জন্য তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে তাকে ভালো পড়াশোনা করতে হবে এমন আছে কিছু স্টুডেন্ট আছে তারা এমএসসি করে বিএসসি করে হয়তো কিছু বসে আছে তারা চাকরি পাচ্ছে না কিন্তু তাও তারা পড়ার প্রতি পড়াশুনো চালিয়ে যাচ্ছে তাকে চাকরি পেতে হবে আবার কিছু আছে যে না আমি পড়াশোনা করলাম হল না তালে ভালো ব্যবসা বা বাণিজ্য কিছু আছে আমি সেই দিকে চলে যাই তো তারা সেই দিগে চলে যাচ্ছে ভালো ভালো ব্যবসা বাণিজ্যে ঢুকে যাচ্ছে তো যেভাবেই হোক আমাকে ব্যবসা হোক বা আমাকে চাকরি হোক যেই হোক আমাকে একটা সমাজে প্রতিষ্ঠিত হতেই হবে কারণ তার পিছনে তার ফ্যামিলি তাকিয়ে আছে পুরো ফ্যামিলি তার পিছনে তাকিয়ে আছে কারণ আমার ছেলে বড়ো হয়ে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা হয়তো ব্যবসায়ীই হবে কারণ তাকে প্রতিষ্ঠিত হতে হবে অর্থাৎ বড়ো হতে হবে এই হচ্ছে আমাদের শিক্ষকতার পছন্দ না কেন এটা বলতে গেলে মেন এটাই তাকে বড়ো হয়ে সমাজে প্রতিষ্ঠিতও হতে হবে ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে তাকে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে এটাই হচ্ছে মেন